আমি গতকাল রাত দশটা পঞ্চান্ন নাগাদ সাহেব পাড়া এলাকা থেকে আমলা পাড়া যাওয়ার জন্য একটি ক্যাব বুক করি ক্যাবের ড্রাইভার অত্যন্ত ভদ্রতার সহিত আমাকে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দিয়েছেন সেই জন্য ক্যাবের চালককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই